পশুপালনের সাথে সম্পর্কিত কিছু সাধারণ প্রবিধান এবং আরো বাইরে থেকে অনেক সাহায্য কৃষকদেরকে প্রভাবিত করে যেমন ব্লক ডেভলপমেন্ট অফিসে সেখানে কৃষি দপ্তর আছে সেখানে প্রাণীদের জন্য প্রাণী সম্পর্কিত সমস্যার জন্য যাওয়ার জন্য প্রাণী মিত্ররা আছে তাদের কাছে গেলে যে কোনো সমস্যার জন্য তারা আছে এবং পরামর্শ দিয়ে থাকে এবং কখনও কখনও বিভিন্ন রকম সাহায্যও করে থাকে আর্থিক সাহায্য সেটা হতে পারে আবার পশুর বাচ্চা দিয়েও সাহায্য হতে পারে এটা সরকারি সাহায্য হয় আবার বিভিন্ন গ্রামেও প্রাণী মিত্ররা আছে সরকারি তরফ থেকে এক একটা গ্রামে এক এক জন তারা গ্রামের যত হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে যত ধরনের পশু চাষিরা আছেন তাদেরকে সাহায্য করার জন্য আছেন এরাও সরকারি পদে আসীন রয়েছেন এইসব প্রাণী মিত্ররা এছাড়াও এসডিও হিসাবে এসডিও হিসাবে সেখানে একটা প্রাণী প্রাণী দপ্তর আছে সেখানে পশু চিকিৎসালয়ও থাকে সরকারিভাবে সেখানে গেলেও পশুদের কোনো সমস্যা তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যায় এছাড়াও বিভিন্ন গ্রামের পরিবেশে পশু চিকিৎসকরাও আছে তাদের কাছ থেকেও অনেক সাহায্য পাওয়া যায় আবার পশু প্রাণী সম্পর্কিত কোনো সমস্যা সম্পর্কে ইউটিউব থেকেও জানা যায় সংবাদপত্রের বিভিন্ন নিবন্ধ রয়েছে সেগুলো পড়েও জানা যায় কিছু কিছু বিশেষ বিশেষ বইও আছে এগুলো অনেক সময় পাওয়া যায় ব্লক ডেভলপমেন্ট অফিস থেকে সেখানের যে প্রাণী দপ্তর আছে কৃষি দপ্তরে যে প্রাণী দপ্তর সেখান থেকেও পাওয়া যায়